মানুষের জীবনে যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে তার মধ্যে শিল্পও একটি গুরুত্বপূর্ণ জিনিস এটি সমাজকে বিশেষভাবে এগিয়ে যেতে সাহায্য করে বিশেষ করে যে এলাকায় শিল্প কলকারখানা গড়ে ওঠে বা শিল্প হয় সেখানকার এনাকার মানুষের অত্থনৈতিক অবস্তা সচ্ছলের ক্ষেত্রে অনেকটা ভূমিকা পালন করে থাকে এবং বিভিন্ন রকমের কর্মক্ষেত্রে বা কর্মের যে সুযোগ বর্তমানে বেকারত্ব বৃদ্ধি একটা বিশেষ সমস্যা হয়ে দাঁড়িয়েছে একাধিক জনসংখ্যা বৃদ্ধির জন্য বা নানান কারণে তো এই বিভিন্ন জনসংখ্যা বৃদ্ধির জন্য বা যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে চেয়ে কর্মজীবনে তো কর্মজীবনে বা কাজ পাওয়ার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করে এই শিল্প এই শিল্পক্ষেত্রে অনেক মানুষ কাজ করতে পারেন সরাসরি প্রত্যক্ষভাবে এবং প্রত্যক্ষ ছাড়া ছাড়াও বিভিন্ন রকমের পরোক্ষভাবে শিল্পর সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন রকমের আরও দোকানদানি বিভিন্ন ওসব জিনিস ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে যেটা মানুষের ব্যবসায়িক জীবনে অনেকটাই সাহায্য করে থাকে তো মানুষকে সমাজকে ভালো হতে অনেকটা সাহায্য করে থাকে মানুষের যখনই হাতে অর্থ আসবে কর্ম আসবে তখনই মানুষের অপরাদমূলক যে সমস্ত প্রবণতা চুরি ডাকাতি ছিনতাই এই সমস্ত প্রবণতাও কম আসবে এবং মানুষের হাতে অর্থ থাকলে কর্ম থাকলে মানুষ তাদের সন্তানদেরকে ভালো পঠন পাঠনের ভালো জাগায় পৌঁছাতে সহযোগিতা করতে পারবে এবং তাদের বিভিন্ন রকম বিনোদনের জন্য খেলাধুলা বা শারীরিক গঠনমূলক কাজেও সহযোগিতা করবে তো এক্ষেত্রে শিল্প অবশ্যই বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জিনিস শিল্প থাকলে কলকারখানা থাকলে মানুষের কর্ম আসবে এবং কর্মর সাথে সাথে মানুষের অর্থ আসবে এবং অর্থ আসলে অর্থনীতি সমৃদ্ধি হলে মানুষের শিক্ষার মান উন্নত হবে এবং শিক্ষা আসবে সে এলাকার বিকাশ ঘটবে সার্বিক বিভিন্ন রকমের প্রত্যক্ষ পরোক্ষভাবে একাধিক বিকাশ ঘটবে এবং মানুষের উপকার আছে বলে মনে করা হয় তো এক্ষেত্রে অবশ্যই শিল্প একটি গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে